আমাদের এলাকায় যে বন্যা খরা হয় বা শিলাবৃষ্টি হয় তো এই বন্যা হওয়ার কারণে আমাদের জমিতে যে সব ফসল থাকে সব ফসল বয়ে নিয়ে যায় নদীতে তো এতে চাষিদের একটু ক্ষতি হয় তো চাষিদের ক্ষতি হওয়া থেকে বাঁচানোর জন্য চাষিরা নিজে থেকেই বন্যা হওয়ার ঠিক সময়ে আগের থেকেই এই নিজেদের জমির ফসল কেটে নেয় বা তাকে সেই ফসল বাঁচানোর জন্য নিজেরা ব্যবস্থা নিয়ে নেয় কিছু খরা যদি হয়তো কোনো চাষের পক্ষে খরা হওয়া খুবই দুঃখজনক ব্যাপার কারণ খরা হলে জল জমিতে পৌঁছোয় না বা বৃষ্টির জলও হয় না তো এই জল না থাকার কারণে চাষিদের অসুবিধা হয় তো তাই তারা তাদের আশেপাশে যে পুকুর ডোবা বা খাল যা যে জলাশয় থাকে সেই জলাশয় থেকেই নিজেদের জমিতে জল নিয়ে যেয়ে সেখানে জল দিয়ে তারা তাদের জমিতে চাষ করে আর ঘূর্ণিঝড় বা শিলাবৃষ্টি যদি হয় তো ঘূর্ণিঝড়ে চাষিদের ফসল খুবই নষ্ট হয়ে যায় বেশিরভাগটাই তো যেইটুকুন থাকে তারা ওই ঘূর্ণিঝড়ের আগেই নিজেরা নিজেদের ফসলকে তাদের ফসলকে তুলে নেওয়ার ব্যবস্থা করে যাতে ঘূর্ণিঝড়ে তাদের ফসলটা নষ্টটা কম হয় আর শিলাবৃষ্টির কারণে ফসল ক্ষতি হয় কিন্তু সেই ফসল আস্তে আস্তে ঠিকও হয়ে যায় বা তাকে একটু যত্ন সহকারে লাগালে সে ফসল আবার গড়ে ফসলে পরিণত হয় তাতে চাষিদের তেমন একটা কিছু ক্ষতি হয় না